একদিন আমার ফোনে একটা মেসেজ এলো যে আমার মোবাইল প্রিপেড অ্যাকাউন্টের কম ব্যালেন্স সম্পর্কে যে একটা মেসেজ এলো তাহলে আমি এটা সঠিক কি না এটা যাওয়ার জন্য জানার জন্য আমি এয়ারটেল কাস্টমার কেয়ারকে কল করলাম যে কি যেটা আমার মেসেজ আমার ফোনে এসেছে এটা সঠিক কি না তার পরে আমি জানলাম যে এই মেসেজটা সঠিক সেই জন্য আমি ওদেরকে বললাম যে আমার এক মাসের রিচার্জ করে দিতে